আমাদের এই শিলিগুড়ির কাছে কোনো তো বড়ো মাঠ নেই সবই ছোটো ছোটো মাঠ তো বড়ো মাঠ বলতে গেলে একমাত্র মাঠ আছে কলকাতাতেই সব মাঠ আছে ইডেন গার্ডেন আছে তো এই ইডেন গার্ডেনে তোমার হচ্ছে প্রচুর ক্রিকেট প্রতিযোগিতা হয় ক্রিকেট খেলা হয় যেরকম হচ্ছে আইপিএল হয় তারপর তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আর প্রচুর দর্শক হয় সেখানে প্রায় ধর আই পি এল খেলার সময় পার ডে মানে যে কটা ম্যাচ হয় প্রতিটা ম্যাচেই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দর্শক অংশগ্রহণ করে খেলা দেখার জন্য আর খেলাটা খুব সুন্দরও হয় আর ইন্টারন্যাশনাল ম্যাচও হয় আর